আমার ঐতিহাসিক ঘটনা ভারতের জাতীয় পতাকা উত্তোলনের দিন আমরা স্কুলে বিভিন্ন মাস্টার শিক্ষক মহাশয় আমাদের এবং বিভিন্ন সহপাঠীকে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করি তারপর আমরা আমাদের অঞ্চলের মধ্যে প্রায় আট কিলোমিটার রাস্তা আমরা জাতীয় পতাক হাতে নিয়ে তাতে ঘুরি এবং বিভিন্ন স্লোগান দেওয়া হয় বন্দেমাতরম ধ্বনি উচ্চারিত হয় এইভাবে আমরা আট কিলোমিটার রাস্তা জাতীয় পতাকা নিয়ে ঘুরে আবার স্কুলে পৌঁছায় তাতে আমাদের মনের মধ্যে এক শিহরণ খেলে যায় বিভিন্ন আবেগ বিভিন্ন অভাবে আমাদের শরীরকে প্রভাবিত করে